আমি ছোটবেলা থেকেই ভালো আঁকতাম ছোটবেলা থেকে ভালো আঁকার ফলে আমার মা বাবা কী করেছেন পিতা মাতা কী করেছেন না আমাকে বিভিন্ন জায়গায় শিক্ষকের কাছে মানে ড্রয়িং শিক্ষকের কাছে পাঠিয়েছিলেন তা সেখান থেকে আমি আমার আঁকা সূচনা করে থাকি আমি বিভিন্ন ধরনের ছবি এঁকেছি তার মধ্যে থেকে এখন বর্তমানকালে আমি বিভিন্ন ধরনের পোট্রেট আঁকা শুরু করেছি পোট্রেট বলতে মানুষের বিভিন্ন মুখের প্রতিচ্ছবি এবার এইটা আঁকার ফলে আমি বিভিন্ন ধরের থেকে বিভিন্ন কাছ থেকে বিভিন্ন ধরনের অ্যাডভান্সের টাকা পেয়েছি যে আমাকে ভাই এইটা করে দে ওটা করে দে এই ছবিটা বানিয়ে দে ওই ছবিটা এঁকে দে আমি এঁকে দিয়েছি এবং তারা গ্রহণও করে তারা খুবই পছন্দ করেছে যে হ্যাঁ ভাই তোর ছবিটা খুব সুন্দর হয়েছে তুই খুব ভালো আঁকিস তুই ভালো আমার মা বাবারাও গর্বিত আমি মা বাবারও একদিন খুব চুয়া একটা সুন্দর ছবি এঁকেছিলাম মা বাবাও খুব খুশি হয়েছিল এবং আশীর্বাদ করেছিল যে ভবিষ্যতে যেন তুই খুব বড় আর্টিস্ট হোস এর থেকেই বোঝা যায় যে আমি এঁকেছি মানে আমার যে আঁকাটা সেটা আমার সফল হয়েছে আমি ছোটবেলা থেকে যে প্রশিক্ষণ করেছি যে রোজ রোজ আঁকেছি এঁকে এঁকে রোজ রোজ প্র্যাকটিস করেছি সে প্র্যাকটিসের ফলে কিনা আমার একন হাতটা খুব ভালো হয়েছে এবার আমি বিভিন্ন ধরনের ভালো ভালো ছবি আঁকতে পারছি আমিও চাইছি যে ভবিষ্যতে যাতে আমি ভালো আঁকতে পারি আরও ভালো আমি নিজের চেষ্টাকে আরও ভালো করতে পারি সেটার দিক থেকে আমি গর্বিত এবার যে আমি ছবিগুলো এঁকেছি তার মধে বিভিন্ন ধরনের ফিল্মস্টার রয়েছে বিভিন্ন ধরনের খেলোয়াড় রয়েছে বিভিন্ন ধরনের মুখচ্ছবি এঁকেছি তার মধ্যে তাছাড়াও আমি জল রং থেকে শুরু করে মোম রং স্কেচ সব কিছুই আঁকি এবার আমার বন্ধুরাও খুশি হয় যে হ্যাঁ তুই খুব ভালো আঁকিস তোর হাতের হাত খুব ভালো তুই আর্ট কলেজে যা তোর সেখানে খুব ভালো হবে আমার মা বাবাও গর্বিত হয়ে থাকে এমন একটা একটা ঘটনা বলছি সেটা হয়তো আমি একটা আমি স্যারকে ছবি এঁকেছিলাম স্যার খুবই খুশি হয়েছিলেন স্যার বলেছিলেন পঙ্কজ তোমার হাতের হাত খুব ভালো তুমি যাও তুমি একটা অন্য জায়গায় যাও তুমি আর্ট কলেজের পরীক্ষা দাও তুমি সেখানে চান্স পেলে তুমি পরে ভবিষ্য জন্মে তুমি বড় আর্টিস্ট হতে পারবে